এ বোন কী করছিস সামনে তো তোর বার্থডে আসছে কী করবি মাকে বলেছিস তোর জন্মদিন করার জন্য কিছু কী বলল মা করবে তো কাকে কাকে ডাকবি ঠিক করেছিস ও তা কাকে কাকে ডাকবি অনেকজন অনেকজন বলিস না জানিসই তো বাবার পরিস্থিতি অল্প কিছু বল যাদেরকে না বললে নয় সে তাদেরকে বল আবার তো সামনে আমারও জন্মদিন আসছে তখনও তো আবার একটু কিছু খরচ হবে কখন করবি কখন দুপুরবেলা করবি না সন্ধ্যেবেলা করবি সন্ধ্যেবেলা করলেই মনে হয় ভালো হবে তা কেক কী নিবি এ স্ট্রবেরি ফ্লেভারের নিবি না চকলেট ফ্লেভারে নিবি বড় নিবি ঠিক আছে তোকে বড়ই কিনে দেওয়া হবে তা কী কী রান্না হবে সেটা জিজ্ঞাসা করেছিস মাকে না তুইই সিলেক্ট করে দিবি কী কী রান্না হবে ফ্রায়েড রাইস আর মাংস করলেই মনে হয় ভালো হবে না বিরিয়ানি খাবি কোনটা খাবি তুই যেটা খাবি সেটাই রান্না হবে বিরিয়ানি তাহলে ঠিক আছে তাহলে মাকে বলে দিচ্ছি তাহলে তোর জন্মদিনে বিরিয়ানির বাজার করে নিয়ে আসতে তা আমার জন্মদিনে কী গিফট দিবি ভেবেছিস আমার কাছ থেকে কী নিবি তুই আমার কাছ থেকে কী নিবি তুই আমি যা দেবো তাই নিবি আচ্ছা ঠিক আছে কানের দেবো তোকে আচ্ছা ঠিক আছে তোকে টেডি দেবো